বলো কেন তুই হাজার টাকা নিয়ে কী করবি না তোর জামা আছে তোর নতুন জামা আছে একদম নয় এখন জামা কেনা যাবে না জানিস তো তোর বাবার কাজ নেই আর তোর কী করে জামা কিনে দেবো যে জামাগুলো আছে এখন ওই জামা পর এখন একদম জামা কেনা যাবে না খালি খালি তুই এরকম বাজনা করিস বায়না করিস কেন একটা নতুন জামা আছে তো তোর তবু তুই জামার কথা বলছিস তো তোর নতুন জামা আছে আবার কিনবি কেন আর এই এই জামা কিনলে আমি কিন্তু দুশো টাকা দোবো দুশো টাকার বেশি দিতে পারবো না জানিস তো কোথায় পাবো টাকা এতো টাকা পয়সা কাজ না থাকলে টাকা পয়সা না থাকলে কী করে দেবো আচ্ছা দেখবো কী দেওয়া যায় এখন খুব একটা কাজ বাজ নেই আর খালি বাজনা করছিস খালি বায়না করছিস এরম করলি হবে অতো বড়ো তুই আচ্ছা দেখবো অখন জুতো কিনবি পরে এখন জামা কেনার টাকাটা অল্প কিছু দেবো আর জুতো যদি কেনার দরকার হয় জুতো পরে কিনবি এখন জুতো কিনবি জামা কিনবি আচ্ছা দেখছি কবে যাবি সেদিন দেখি কিনে দেওয়া যায় কি আচ্ছা ঠিক আছে আমি তোর বাবার সঙ্গে কথা বলে দেখবো যদি তোর বাবা বলে তাহলে তোর কিনে দোবো